বাচ্চারা হলে বাচ্চারা হলে মায়েদের কাছে ভালো মতন মুছিয়ে রেখে দিতে হয় বা নিয়ম মতন দুধ খাওয়াতে হয় হয়ে গরম ওদের ঠান্ডার সময় গরমের ভিতর রাখতে হয় ঠা গরমের সময় হালকা বাতাস দিয়ে বাতাস দিতে হয় দেওয়ার পরে রেখে দিতে হয় রেখে দিয়ে ও গা ডেটল দিয়ে জামা প্যান্ট ভালো মতন ধোয়া ধুইয়ে নিতে হয় নিয়ে জামা প্যান্ট ধুয়ে নিয়ে রোদে মেলে শুকনো করে তারপর রেখে দিতে হয়